হ্যালো হ্যাঁ দি বলছি এই তো পৌরসভার পরিস্থিতি দেখছ তো আমাদের কাজ করাচ্ছে অথচ সেরকমভাবে বেতন টেতনও ঠিক ঠিক পাচ্ছি না তাহলে চলো না একদিন যাই গিয়ে পৌরসভায় সবাই মিলে গিয়ে একটা চেয়ারম্যানের কাছে দরখাস্ত জমা দিই দিয়ে একটা কিছু করার ব্যবস্থা করো হুম হুম যেদিন আগে সবাইকে ফোন করা হোক তুমিও কিছু জনকে ফোন করো আমিও কিছু জনকে করি কেন একসাথে তো দুজনেই ধরো একজনের উপর যদি চাপ দেওয়া হয় তাহলে অসুবিধা হবে তুমিও কিছু জনকে করো আর আমিও করি তারপরে সবাই মিলে কোন ডেটটা ঠিক করে তারপরে তোমাকে বলব অথচ হুম অথচ কাজও তো দেখো না কাজও কি কম আছে সকাল থেকে কাজে লাগিয়ে দিচ্ছে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু বেতনের সময় তখন বেতন নেই আর এরকমভাবে কাজ করালে আর কি হবে বলো সব জায়গার কাজ কি ঠিকঠাক মতো হচ্ছে সবাই তো এরকমভাবে পরিষেবাও পাচ্ছে না আমরাও একটা অসন্তুষ্টবোধে ভুগছি যদি চেয়ারম্যান এটার যদি

হুম সবাই মিলে পৌরসভাতে গেলেই সমস্ত হবে তবেই টাকাও পাওয়া যাবে আর এই সমস্ত মানুষের কথাবার্তা থেকেও রেহাই পাওয়া যাবে এতে তো আমাদেরও অসুবিধা হচ্ছে সংসারের পক্ষেও তো আমরা তো এই কাজের আশাতেই তো নেমেছি বলো না পয়সাটা না পেলে সংসারটাও তো ঠিক ঠিক ভাবে চলছে না হুম ঠিক আছে আমিও কিছু জনকে ফোন করি তুমিও করো তারপরে একটা তারিখ ঠিক করব ঠিক করে চেয়ারম্যানের অফিসে আমরা হানা দেবো হুম ঠিক আছে